অ্যা স্যার বলছি যে আমার একটা বাইক রাস্তার পাশে রাখা ছিলো হারিয়ে গেছে বুঝলেন হ্যাঁ একদম রাস্তার পাশেই রাখা ছিলো খুঁজে দেখেছি কোত্থাও তো পাচ্ছি না থানায় ডায়েরি টায়েরি সব করা হয়ে গেছে হ্যাঁ নম্বর টাম্বার সব আছে আমার কাছে হ্যাঁ

হ্যাঁ তা আমি তো বুঝে উঠতে পারি নি এবার আমনারা কোথায় কীভাবে ডিউটিতে আছেন এবার ওই জন্য যখন হারিয়ে গেছে তখন না খুঁজে না পেয়ে আমরা থানায় গিয়ে ডায়েরি করি কিন্তু কোত্থাও তো খুঁজে পাচ্ছি না তাই না পেয়ে আপনার কাছে এই ফোন করা